সারা পৃথিবীতে দুশো দশটির মতো দেশে প্রায় বেশ কয়েকশো ভাষা রয়েছে এবং তার আরো কয়েক হাজার উপভাষা রয়েছে এবং এগুলির মধ্যে বাংলা ভাষা বেশ জনপ্রিয় এবং যা অন্যতম বাংলা ভাষায় ভারতের একটা বৃহদাংশ ও বাংলাদেশে প্রায় সকলেই কথা বলে থাকেন এই ভাষা ফরাসি ভাষার পরেই এই জনপ্রিয়তার দিক থেকে অন্যতম স্থান ধারণ করেছে এবং এই ভাষায় বিভিন্ন বড়ো বড়ো কবি লেখকরা আর বিভিন্ন তাঁদের রচনা করেছেন এবং বিখ্যাত হয়েছেন এই বিষয়ে বলতে গেলে আমাদের নোবেল জয়ী অমর্ত্য সেন এবং এ পি জে আব এবং এ পি জে আব্দুল কালামও বেশ কিছুটা বাংলা ভাষা শিখেছিলেন এছাড়াও রয়েছে আমাদের কাজি নজরুল ইসলাম এবং অন্যান্য ব্যক্তিরা বিশ্বকবি রবীন্দ্রনাথ তার রচনা ও সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র ও তাদের রচনা করেছেন বাংলা ভাষাতেই বিভিন্ন স্থানের মানুষ বাংলা ভাষা প্রচুর ভালোবাসে এবং শিখতে আগ্রহ প্রকাশ করেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন হলো বাংলা ভাষাতেই এতো ভাষাভাষীর দেশের মা ভাষাভাষীর দেশ ভারতেও তাদের জাতীয় সঙ্গীত বাংলায় হওয়াতে একটা গর্ব অনুভব হয় এছাড়াও বন্দে মাতরম ও সার অন্যান্য বিভিন্ন সাধারণ অনেক গানগুলি বাংলা ভাষাতেই রচিত ফলে বাংলা একটি অন্যতম জনপ্রিয় ভাষা এবং এর দ্বারা অন্যান্য ভাষা বিভিন্নভাবে হয়েছে